হ্যাঁ অবশ্যই প্রত্যেকটি প্রজন্মকেই ইতিহাস নিয়ে অবগত থাকতে হবে তারা যদি অতীতকে না বোঝে তাহলে ভবিষ্যতে বুঝবে কি করে প্রত্যেকটা সন্তানকেই আমাদের পৃথিবীর ইতিহাস রাজনীতির ইতিহাস এবং সবকিছুরই ইতিহাস থাকে একটা মানুষ প্রত্যেকটি মানুষেরই ইতিহাস থাকে ইতিহাস না জানলে সে কখনই বড়ো হতে পারবে না এবং ইতিহাস অবশ্যই একটা শেকড় এটাকে বাদ দিয়ে অন্য কিছু জানাই যায় না